হ্যাঁ আমি স্কুল থেকে বলছিলাম বলছি যে আপনি কটা দিন ধরে দেকছি যে ক্লাস অ্যাটেন্ড করছেন না ব্যাপার টা কি না এ না এটা তো একটা মানে ভালো জিনিস না না আপনাকে এটা এটা তোমাকে ভালো করে পড়াশোনা না করলে তুমি উচ্চশিক্ষা লাভ করতে পারবে না এরপরে পরবর্তীকালে তোমাকে ইউনিভার্সিটি যেতে হতে পারে তোমাকে আরো ভালো ভালো জায়গায় তুমি চান্স পাবে সেইগুলো তুমি না ইচ্ছা না করার কারণটা কি তা আপনার মানে উচ্চশিক্ষা লাভ করার একদমই ইচ্ছা নেই না কি পরবর্তীতে কিছু ভবিষ্যতে কিছু হতে হবেন না এটা ভেবে নিয়েছেন আজকালকার দিনে চাকরি করতে গেলে একটা উচ্চশিক্ষার খুব প্রয়োজন হয় বা কোনো একটা ব্যবসা করতে গেলেও একটা উচ্চশিক্ষার প্রয়োজন হয় তো আপনাকে বাড়িতে বাবা কী করেন হ্যাঁ তো বাবাকে একটু বলুন তাহলে এসে আমার সয়ে দেখা করবে হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি যদি বেশি বেশি দূর পড়াশোনা করেন তাহলে আপনি ব্যবসাটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবেন সেটা কি আপনার মাথায় আসছে না